পশ্চিমবঙ্গের প্রধান কর্মস্থান বা শ্রম হিসাবে প্রধানত কুটির শিল্প বিখ্যাত পশ্চিমবঙ্গে প্রধান কর্মক্ষেত্রগুলি হলো আসানসোল লৌহ ইস্পাত কারখানা দুর্গাপুর রূঢ় শিল্পাঞ্চল তাঁতশিল্প মৃত্তিকাশিল্প অন্যান্য কুটিরশিল্প তবে পশ্চিমবঙ্গ কৃষিক্ষেত্রেও যথেষ্ট উন্নত কৃষিকাজই পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা তাই পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে উত্তরের পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ের চা মালদহ জেলার ফজলি আম বিশ্ব বিখ্যাত তবে পাট চাষ তুলো চাষ হলো অন্যান্য বাণিজ্যিক কৃষিকাজ আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর ইত্যাদি জায়গার কয়লা খনি শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গ রাজ্যের বহু মানুষের জীবিকা অর্থ উপার্জনের পথ হিসাবে বিস্তৃত হয়েছে তবে বর্তমান যুগে সমস্ত কাজকর্ম চুক্তি নির্ভর ও যান্ত্রিক শক্তি নির্ভর হওয়ায় বহু মানুষ জীবিকাহীনতা বা অর্থহীনতার সম্মুখীন হয়েছে এবং জীবিকা নির্বাহের জন্য আরো অন্যান্য পথের সন্ধান করছে